আমার কিছু প্রিয় বাইক হলো ডুকাটি কাওয়াসাকি নিনজা এইচ টু আর কে টি এম বুলেট প্রভৃতি বাইক আমার কাছে ডুকাটি বাইকটি আছে এবং আমি বুলেট কিনতে চাই বাইক চালানোর জন্য যে বাইকগুলো অত্যন্ত আরামদায়ক সেটা হলো হিরো স্প্লেন্ডার